আমি কলকাতায় ঘুরতে গিয়েছিলাম এবার সেখানে ঘুরতে গিয়ে সেখানে একটা ফ্রি ফায়ার গেম বলে দেখলাম সেটা আমাদের জন্য খুবই একটা কঠিন একটা গেম আমি শেখার জন্য অনেক চেষ্টা করেছি বাট কিছুটা শিখেও ফেলেছি এবার এটা আমার খুবই ভালো লেগেছে এবং গেমটা খুবই সুন্দর এটা নিয়ে আমার খুবই একটা শখ হয়েছিলো খেলার জন্য তা আমি খেলেওছিলাম আমার ফোনে ইনস্টল করেছিলাম খুবই সুন্দর নতুন খেলা আমাদের জন্য খুবই সুন্দর একটা ভালো খেলা যেটা আমি দেখলাম খুবই একটা ইন্টারেস্টিং গেম ফ্রি ফায়ার যেটা আমার জন্য খুবই কঠিন লেগেছিলো বাট আমি সেটা কিছুটা কিছুটা শিখে গিয়েছি এবং সেটা খুবই সুন্দর তাছাড়া বেশিরভাগ ভ্রমণ যেমন সুন্দরবনের দিকে গিয়েছিলাম একটু ঘুরতে আমাদের বীরভূম থেকে এবার সেখানে দেখলাম খুবই একটা সুন্দর গ্রাম এলাকা খুবই একটা আকর্ষণীয় জায়গা আমি নেক্সট টাইমও যেতে চাই খুবই সুন্দরভাবে দেখতে ভালো লেগেছে আমার তো খুবই সুন্দর একটা জায়গা সেটা আমাদের জন্য খুবই একটা ভালো সেখানেও গিয়ে একটা খেলা দেখলাম হাডুডু সেটা একটা কঠিন গেম হাডুডুটাও খুব সুন্দর দশজনে খেলা করে হাডুডু একটা মধ্যিখানে একটা কিছু একটা বসানো থাকে বল বা কিছু সেটা নিয়ে আসতে হয় তাছাড়া কিচ্ছু না